বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকমের ধর্মীয় আচার আচরণ এবং সংস্কৃতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন সনাতন ধর্মে যে সমস্ত ধর্মীয় ক্রিয়াকলাপ বা কার্যক্রম হয়ে থাকেন তারা সাধারণত বৃহস্পতিবার পূজার ব্যবস্থা থাকে এছাড়া বিভিন্ন দিনে বিভিন্ন রকমের বিভিন্ন বিশেষ দিনে বিশেষ বিশেষ পূজা আর্চনার ব্যবস্থা থাকে এছাড়া অমাবস্যা পূর্ণিমা বা সংক্রান্তি এই সমস্ত দিনে সনাতন ধর্মালম্বীরা তাদের পূজা আর্চনা করে থাকে এবং বিভিন্ন রকমভাবে তারা তাদের ধর্মীয় আচার আচরণ করে থাকে অপর দিকে ইসলাম ধর্মের তারা তাদের ভিন্ন ভিন্ন ধর্মীয় আচার আচরণ রয়েছে এবং তাদের নির্দিষ্ট সময় তাদের আজান দেওয়ার যে ব্যবস্থা রয়েছে এবং নামাজ পড়ার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে তারা নামাজ পড়ে থাকেন এবং সেই নামাজের সময় অনুযায়ী সেই সেই এলাকার সেইভাবে তারা ক্রিয়াকলাপ পরিচালনা করে থাকেন এছাড়া শুক্রবার জুম্মাবার সেই ঝু জুম্মাবারে তারা বিশেষভাবে তারা নামাজ করে থাকেন এবং এইভাবেই এটি পরিচালনা করে থাকে যেমন সনাতন ধর্মের সাধারণত বিশেষ বিশেষ বৃহস্পতিবারের দিন ওখান মাসে বৃহস্পতিবারের দিন বা অমাবস্যা পূর্ণিম এই সমস্ত দিনে পূজা আর্চনা করে থাকেন বা বিশেষ বিশেষ দিনে সেই সমস্ত দিনের মানুষ যেই জন দিন পূজা আর্চনা যেদিন থেকে থাকে মানুষ নিজেদের কাজ ক কর্ম দৈনন্দিন কাজ কর্ম বাদ দিয়ে সেই সব পূজা আর্চনায় অংশগ্রহণ করে থাকে অপর দিকে ইসলাম ধর্মের শুক্রবার বিশেষ জুম্মাবারে বিশেষ নামাজের জন্য সেই সময় সাধারণত সেই এলাকার মানুষ কাজ কর্ম ইসলাম ধর্মের মানুষেরা করে থাকে না তারা জুম্মাবারে তারা নামাজ পড়তে যায় অপর দিকে নামাজের সো যে সময় থাকে আজান দেওয়া সেই সময় মানুষ তার কাজকর্ম বন্ধ রাখার চেষ্টা করে থাকে ধর্মীয় যারা অনুভূতিতে যারা বিশেষভাবে আদর্শ মেনে চলেন এইভাবেই বিভিন্ন ধর্ম বিভিন্ন অঞ্চলের দৈনন্দিন জীবন যাপনকে প্রভাবিত করে